আমার মনে হয় বহিরাঙ্গন গেম খেলা শিশুদের জন্য শুধুমাত্র মজা এবং উত্তেজনা প্রদান করে না বরং তাদের শারীরিক বিকাশকে বিভিন্ন উপায়ে উপকৃত করে শারীরিক কার্যকলাপ শিশুদের বৃদ্ধি এবং বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহিরাঙ্গন গেমগুলি বিভিন্ন ধরনের শারীরিক ক্রিয়াকলাপে নিযুক্ত হওয়ার বিস্তৃত সুযোগ দেয় এই নিবন্ধে আমরা বাচ্চাদের জন্য আউটডোর গেম খেলার কিছু শারীরিক বিকাশের সুবিধাগুলি অন্বেষণ করবো এইটাই শুধুমাত্র যে বাচ্চারা তাই নয় এটা বাচ্চা থেকে প্রাপ্ত বয়স্ক সকলের জন্যই প্রযোজ্য হয়ে উঠবে